আমরা যেহেতু গ্রামেই বাস করি সেহেতু গ্রামের দিকে চাষবাস এগুলোই বেশি করে করা হয় তো তাই জন্য এখন পড়াশুনো একটু বেশি উন্নত হওয়ার কারণে সবাই ইস্কুল কলেজ আইটিআই ইঞ্জিনিয়ারিং এগুলো করছে তার জন্য চাষবাসও একটু কমে যাচ্ছে সবাই চাকরির সুবাদে বাইরে বাইরে কাজ করতে হচ্ছে বা বাইরে যেতে হচ্ছে যেমন যার যেখানে পোস্টিং পড়ছে দিল্লি মুম্বাই কেরালা আমেরিকা সেহেতু বাইরে থেকে তাদের কাজ করতে হচ্ছে এবং তার জন্য গ্রামের দিকে চাষবাসও সব কমে যাচ্ছে তারা অনেকটা উন্নত হয়ে যাচ্ছে পড়াশুনোর দিকটাও একটু বেশি উন্নত হয়ে যাচ্ছে